গ্রামে বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে এমন বিভিন্ন জিনিসগুলি হলো ডিপ টু ওয়েল সাবমার্সিবল এবং গভীর নলকূপ তাছাড়াও যেসব গ্রামে বিদ্যুৎ সরাহ আগেকার দিনে থাকেনি সেই সব গ্রামে বিদ্যুৎ নিয়ে যাওয়ার জন্য পথ খুঁটির মাধ্যমে এখন পথের মাধ্যমে সেই সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে আগে ওই জন্য গ্রামে গ্রামে বিদ্যুৎ না পৌঁছানোর জন্য সারা মাঠ ধু ধু মাঠ অন্ধকার মানুষের অসুবিধে হতো রাত্রেবেলা যাতায়াতের জন্যও মানুষের অসুবিধে হতো তাই সরকার এখন ব্যবস্থা নিয়ে পথ খুঁটির মাধ্যমে সেই সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছে কৃষিকাজ তো তাছাড়াও কৃষিকাজ বিদ্যুতের ওপরেই এখন নির্ভরশীল এখন কৃষিকাজ করতে গেলে সমস্ত রকম যেসব গভীর নলকূপ এখন সবেতেই জল ভরে রাখতে হয় কেননা যখন জল থাকে না যখন অনাবৃষ্টি দেখা দেয় তখন চাষবাসে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন মানুষ চাষ করতে পারে না তখন মাটির তলা থেকে জল তুলতে হয় সেই সব জল তোলার জন্য তো তখন বিদ্যুতের প্রয়োজন হয় তখন মানুষ ওই বিদ্যুতের মাধ্যমে গভীর নলকূপ থেকে জল তুলে মানুষ চাষবাস করতে পারে এর ফলে মানুষের অসুবিধেও হয় না বিদ্যুতের মাধ্যমে মানুষ এখন কৃষিকাজও ভালোভাবেই করতে পারছে আগেকার দিনে যেমন মানুষকে খেটে অকা অকার পরিশ্রম করে মানুষকে চাষবাস করতে হতো এখন সেই সব কিছু হচ্ছে না এখন বিদ্যুতের ওপরই মানুষ চাষবাস ভালোভাবে করতে পারছে গ্রামেও আর অন্ধকারাচ্ছন্ন নেই ছেলে মেয়ে পড়াশুনো করতে পারত না সেই সবটাও আর নেই এখন বিন তাছাড়াও বিদ্যুতের মাধ্যমে মানুষের প্রতিটি বাড়িতে লাইট জ্বলছে পাখা চলছে মানুষের গরমেও এতটা অসুবিধে হয় না এভাবেই বিদ্যুতের ওপর প্রতিটা মানুষই এখন নির্ভরশীল কৃষিকাজও এখনকার দিনে বিদ্যুতের ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে